পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় পর্যটকরা বিভিন্ন জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ বা অ্যাডভেঞ্চার স্পোর্টস চেষ্টা করতে পারেন সেগুলির মধ্যে অন্যতম হলো জলক্রীড়া ট্রেকিং ক্যাম্পিং ইত্যাদি যেরকম সান্দাকফু সিঙ্গালিলায় ট্রেকিং রুট রয়েছে সেই সান্দাকফু সিঙ্গালিলার ট্রেকিং রুটে মানুষ ট্রেকিং করে আনন্দ উপভোগ করে আর সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে সেখানে মানুষ বোটিং করতে পারেন এবং সেখানে মানুষ লঞ্চে করে সুন্দরবন সুন্দরবনে ঘুরে উপভোগ করতে পারেন যেরকম আমাদের মালদাতে বিভিন্ন রকমের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম হলো গৌড় সেখানে যেরকম ডিয়ার ফরেস্ট রয়েছে ডিয়ার পার্ক রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক ধ্বংসস্তূপ রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন ঐতিহাসিক রাজাদের রাজপ্রাসাদ রয়েছে ফুলের বাগান রয়েছে সেগুলো দেখে মানুষেরা বিনোদন বিনোদনমূলক কার্যকলাপ করে থাকেন